গ্রামের মুদিখানার দোকানগুলির চেহারা ছোট একটা ঘর ঘরের মধ্যে চাল ডাল তেল মশলা চানাচুর মুড়ি চিঁড়ে সাবান শ্যাম্পু তার সঙ্গে ডিম চা পাতা বিস্কিট তারপরে কিছু সবজিও থাকে এইসব জিনিস থাকে আর ওদের বিভিন্ন খাতা করা থাকে মাস হিসাবে খাতা করা থাকে সেখানে কেউ দশ টাকারও জিনিস নেয় কেউ পাঁচশো টাকারও জিনিস নেয় তারপরে মাসের শেষে তাদেরকে টাকা দেওয়া হয় আর আমি ওই মুদির দোখানে গিয়ে দর কষাকষি করি না